আমি রান্না করর সময় আমি অনেক পাত্র ব্যবহার করি যেমন জলের পাত্র মুড়ির পাত্র মুড়ির জায়গা এবং আটা রাখার জায়গা সর্ষে জিরা হলুদ গুড়া সব জিনিস মশলা পত্তর রাখার জন্য আমি আলাদা আলাদা পাত্র ব্যবহার করি এবং প্রত্যেকটি পাত্র আমি আটা আটা রাখার জন্যে আটা রাখার পাত্র রাখি জল রাখার জন্যে জলের জায়গা রাখি ধান রাখার জন্যে ধানের জায়গা রাখি গম রাখার জন্য গমের পাত্রে রাখি এবং সর্ষে জিরা হলুদ গুড়া যেসব মশলা ব্যবহার করি প্রতিটি জিনিসই প্রতিটি পাত্রের উপর ব্যবহার করি এবং তাতে আমার খুব সুরক্ষিত হয় এবং জিনিস খুব সুবিধা মনে হয় যে এইরকম এই জিনিসটা এতে আছে আমার নিয়ে খুব সুবিধা